আমার বাড়ির পাশে একটু জায়গা আছে আমি চাই সেখানে একটু বাগান বাগান সেই বাগানেতে আমি কিছু সবজি ফসল শাক এসব লাগিয়েছি আমার সবজি লাগাতে খুব ভালো লাগে সবসময় তো বাজারে যাওয়া যায় না আর বাজারের সবজির থেকে বাড়ির সবজির একটা আলাদা আনন্দ উপভোগ করি সেই জন্য সেখানে খুব সুন্দরভাবে বাগানে ফল সবজি সবরকমই আছে বাগানটি খুব সুন্দর ফলে ফলে ফলে ফুলে ফলবান হয়েছে আর খুব তাজা তাজা ফল আমার ভালো লাগে তুলি তো সেই দেখে আমার বাড়ির শ্বশুর শাশুড়ি সবাই খুব পছন্দ হয়েছে তাই তারাও এই বাগানকে আরো আমাকে উৎসাহিত করছে এই কাজে